কাজ বিক্রয়কারী রেস্তোরাঁগুলির রেটিং দেখুন পেক্ষিত আপনি একটা নতুন রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে চান এবং অর্ডার নিশ্চিত করার আগে সেটির